হ্যাঁ আমার এরিয়াতে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের মধ্যে মা দুর্গা ট্রাভেল এজেন্সি সম্বন্ধে আমি কিছু বলছি মা দুর্গা ট্রাভেল এজেন্সি যেটা খুবই পুরনো একটা ট্রাভেল এজেন্সি এটা প্রায় দু হাজার সালের দিকে স্থাপিত হয়েছিল এই ট্রাভেল এজেন্সিটা মানুষদেরকে খুব ভালো ব্যবহার দিয়ে থাকে খুব ভালো পরিষেবা দিয়ে থাকে এ ট্রাভেল এজেন্সি কে যদি আপনারা বুক করেন বা এই ট্রাভেল এ এজেন্সির আন্ডারে আপনারা যদি ঘুরতে চান তো এই টাজেল ট্রাভেল এজেন্সিগুলো আপনাদেরকে আপনাদের যে রকম প্যাকেজ আপনারা নিতে চান সেই প্যাকেজ অনুযায়ী আপনাদেরকে ঘোরাবে এবং সমস্ত দায়িত্ব ওনারা বহন করবে যেমন আপনাদের আসা থেকে যাওয়া পর্যন্ত যত যাবতীয় সমস্ত দায়িত্ব কিন্তু ওরা নেবে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসা থেকে আপনাদের হোটেল বুকিং আপনাদের খাওয়ার ব্যবস্থা এবং এখানে যেদি কোনোও সমস্যা হয় সে সমস্যা থেকে আপনারাদেরকে কীভাবে রক্ষা করতে হবে সমস্ত কিন্তু এই ট্রাভেল এজেন্সি খুব ভালোভাবেই করে থাকে এই ট্রাভেল এজেন্সি অন্যান্য যে ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে তাদের থেকে অনেকই কম দামে আপনাদেরকে পরিষেবা দেয় এই ট্রাভেল এজেন্সিটি আপনাদেরকে যে যে প্যাকেজগুলি দিয়ে থাকে সেই প্যাকেজগুলিতে আপনাদেরকে দিঘা মন্দারমণি এছাড়াও আরও অন্যান্য আঞ্চলিক যে সমস্ত জায়গাগুলি রয়েছে ওইগুলোতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এইস জায়গা সম্বন্ধে আপনাদেরকে বলবে এই জায়গার ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে জানাবে এবং এছাড়াও এই যে ট্রাভেল এজেন্সিটি রয়েছে এই ট্রাভেল এজেন্সিটির যে মানুষগুলো যা যারা স্টাফ বা যেখানে এরা কাজ করে এদের ব্যবহারও খুব ভালো এরা জানে কীভাবে তাদের কাস্টোমারের সাথে কথা বলতে হয় কীভাবে তাদেরকে সম্মান দিতে হয় এবং কীভাবে তাদের খাতির করতে হয় বা যত্ন করতে হয় তো আমার মতে এই ট্রাভেল এজেন্সিটি আমাদের এরিয়ার সবথেকে ভালো ট্রাভেল এজেন্সি আপনি যদি আর কোনোদিন এই এরিয়াতে ঘুরতে আসেন দিঘা বা মন্দারমণি দেখার কোনও ইচ্ছে হয় তো আপনি এই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন খুবই কম খরচে এবং খুবই কম সময়ের মধ্যে আপনি এই ট্রাভেল এজেন্টি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন এবং এরা আপনার সমস্ত রকম দায়িত্ব বহন করবে